হ্যালো বলছিলাম আপনারা যে প্রতিদিন রাস্তাঘাটে চলাফেরা করেন এই যে এতো রাস্তাঘাটে জ্যাম হয় গাড়ি ঘোড়া এতো জ্যাম করে থাকে এতে আপনাদের কোনো প্রব্লেম হয় না হ্যাঁ যেহেতু এখন মানুষের থেকে জনসংখ্যার সংখ্যা এখন যেহেতু অনেক বেশি তাই রাস্তাঘাটে আমরা মানুষের তুলনায় জনসংখ্যাটাই বেশি দেখতে পাই তাই আর কি জিজ্ঞাসা করছিলাম যে কী কীরকম সমস্যায় আপনারা সম্মুখীন হন হ্যাঁ রাস্তাঘাটে এখন যেহেতু মানুষ যেখানে যেখান সেখান নোংরা ফেলে ডাস্টবিনের চেয়ে রাস্তাঘাটেই বেশি নোংরা করে এই সমস্ত নিয়মে রাস্তাঘাটও অনেকটা সংকীর্ণ হয়ে হয়ে যায় স্বল্প হয়ে যায় রাস্তা এবং যানবাহনের সংখ্যা তো আছেই এই জন্যে নিত্য এই অ্যাক্সিডেন্ট হতে থাকে রাস্তাঘাটে দেখা যায় যানবা যানবাহনের জন্য রাস্তাঘাট মানে লোকজনের হাঁটাটা খুব সমস্যাজনক হয়ে পড়ে এই সব আপনি বলতে চাইছেন তাই তো ঠিক আছে ঠিক আছে আমি বুঝেছি রাখছি তাহলে